আমি গদ্য এবং পদ্য লিখতে খুবই পছন্দ করি এছাড়াও আমি সঙ্গীত চর্চাও করে থাকি কিন্তু আমার প্রধান শখের দিকে যদি বলতে চান সেগুলি হলো গদ্য লেখা এবং আমি বহুবার গদ্য লিখেছি কিন্তু একবার যখন আমি স্কুলে পড়তাম সেই স্কুলে পড়ার সময় আমার একটি স্যার যখন রিটায়ার হয়ে যাচ্ছিলো আমি সেই স্যারটিকে খুবই ভালোবাসতাম এবং তিনি আমাদেরকে খুবই যত্নসহকারে পড়াতেন তাই তিনি রিটায়ার হয়ে যাওয়াতে আমাদের প্রায় সকলেরই মন খুবই খারাপ হয়ে পড়েছিলো তাই আমি সেই সময় তা ওনাকে একটি উপহার হিসাবে একটি গদ্য লিখে দিয়েছিলাম তিনি যে কার্যকলাপ করেছেন এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করেছে আমি সেই রকম বিষয়ের উপরেই তাকে ওই গদ্যের নায়ক করে আমি গদ্যটি লিখে ওনাকে দিয়েছিলাম এবং উনি সেই গদ্যটি খুবই পছন্দ করেছিলেন এছাড়া আমি ওনার জন্য একটি কবিতাও লিখেছিলাম এবং কবিতার মাধ্যমে বলতে চেয়েছিলাম যে উনি আমাদের ভবিষ্যৎটাকে কতটা উজ্জ্বলময় করে তুলতে চেয়েছেন এবং আমরা যদি ভবিষ্যতে কোনো উন্নতি করি সেই ক্ষেত্রে ওনার অবদান আমরা কখনোই ভুলে যেতে পারি না